বলছি স্যার আমি আপনার তাহলে এইটা জমা যে দিচ্ছি হ্যাঁ আমি এটা কিন্তু আমার ফোনে রিমাইন্ড করে নিচ্ছি যে এক সপ্তাহ পরে আপনি করে দেবেন বললেন এক সপ্তাহ পরে আমি আবার খোঁজ নেবো ওই জন্যে আমার ফোনে ওটা সেট করে রাখছি এক সপ্তাহ পরে আপনাকে যে আমি আধার নাম্বারটা দিয়েছি এইটা আমি আবার এসে খোঁজ নেবো যার জন্য আমার ফোনে যেন এটা অ্যালার্মের মতো সেট হয়ে থাকে হ্যাঁ এইটা আমি এক সপ্তাহ পরে আবার আপনি তো বললেন যে এক সপ্তাহ মধ্যে হয়ে যাবে এক সপ্তাহ পরে আমি আবার এসে এটা খোঁজ নিয়ে যাব ঠিক আছে এটা একটু চেষ্টা করে দেখবেন যেন তাড়াতাড়ি হয়ে যায় বুঝতেই তো পারছেন খুব অসুবিধার মধ্যে আছি হ্যাঁ চাকরি বাকরিও চলে গেছে আর খুব টানাটুনির মধ্যে চলছে তা আপনি এটা করে দিলে খুব ভালো হয় ঠিক আছে

আপনি চেষ্টা করলে সবই পারবেন আপনি যদি চেষ্টা করেন সবই হবে আমি এটা আমার ফোনে সেভ করে রাখছি আপনি এক সপ্তাহ মধ্যে দেখুন ওটা যদি করা যায় খুব ভালো হয়